আমাদের এখানে দিনের চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা বেশি বিদ্যুৎ থাকে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে ঝড় বৃষ্টি হয় তো সুতরাং সেই ঝড়ের ফলে হয়তো দেখা যায় যে বিদ্যুতের যে তারগুলো টানা থাকে তারগুলো দেওয়া থাকে সেই তারের উপরে কোনো গাছ ভেঙে পড়লো অথবা বৈদ্যুতিক পোস্টার ভেঙে পড়লো এই সমস্ত ঘটনা ঘটলে কারেন্ট প্রায় দু তিন দিন আসতে দু তিন দিনও আসে না এবং কারেন্টের যে অফিস থেকে লোকগুলো তারাও সারতে একটু দেরি করে তো সুতরাং সেই সময় আমাদের প্রচুর অসুবিধা হয় কারণ যেহেতু আমাদের বাড়িতে পোলট্রি ফার্ম আছে আমরা পোলট্রি চাষ করি তো সুতরাং সেই পোলট্রি পোলট্রির বাচ্চাগুলোকে জল না দিলে তো তারা বাঁচতে পারে না তো খাবার দেওয়া থাকে শুকনো খাবারের সাথে জল না দিলে তারা তো মরে যায় বাঁচতে পারবে না তো সুতরাং তাদেরকে হয় পুকুর থেকে বালতিতে করে জল নিয়ে ড্রামে ভর্তি করে তাদের খেতে দিই অথবা আমাদের বাড়িতে পাম্প করা কল আছে সেই কল পাম্প করে বালতিতে করে জল নিয়ে তাদের দিনের প্রায় সমস্ত দিনটাকে তাদের বাল বালতিতে করে জল নিয়ে নিয়ে তাদের খেতে দিতে হয় গরমের সময় যেহেতু পাখা ছাড়া তারা প্রচুর পাখার হাওয়া ছাড়া তাদের প্রচণ্ড কষ্ট হয় তাই কী করি হাত পাখা দিয়ে তাদের দিনে দিনের সমস্ত সময়টুকু তাদের বাতাস করতে থাকি যাতে না তাদের কষ্ট হয় এবং আমাদের প্রচ তাদের কষ্ট হয় এবং আমাদের প্রচণ্ড কষ্ট হয় যেমন বাড়িতে আমরা থাকতে পারি না একটু ভা একটু ভাত খাওয়ার সময় প্রচণ্ড গরম হয় অথব ভাত খেয়ে মনে হলো যে একটু বিছানাতে একটু আগড় খেয়ে আর বিছানায় একটু আড় গুড় খেয়েও না খেয়ে নেওয়া উচিত তো সেই সময় প্রচণ্ড গরম আর যার ফলে আমরা বাড়িতে থাকতে পারি না তো সুতরাং সেই সময় গাছের তলায় একটু ছাওয়া থাকে সেখান থেকে আমি মাদুর পেতে সেখানে আমরা ঘুমিয়ে পড়ি খাওয়া দাওয়া করি কারণ ভালো লাগে খুব যেহেতু কারেন্ট থাকে না বাড়িতে তো থাকা যায় না তো সুতরাং আমরা গাছের তলায় বসে বিশ্রাম নিয়ে ওখানে ঘুমিয়েও পড়ি আমরা অথবা বাড়িতে তো থাকি যেহেতু বাড়িতে তো বাড়িতে কোনো দরকার সময় কিছুক্ষণ থাকতে হয় তো সেই সময় আমরা কী করি হাত পাখা দিয়ে বাতাস করি এভাবেই আমরা কাটিয়ে দিই কারেন্ট না থাকলেও